আমার জীবনের যদি শুভ ঘটনার কথা বলতেই হয় তাহলে প্রথমেই বলবো আমার জীবনে কিন্তু অনেকগুলো মুহূর্ত এসেছে সেগুলো বেশ শুভ বলতে পারেন শুভ ঘটনার কথা প্রথমেই যদি বলতে হয় তাহলে আমার উচ্চ মাধ্যমিকের যে ফলাফল তা কিন্তু আমাকে বেশ প্রেরিত করে আমি এবং আমার পরিবার প্রত্যেককেই সবার মুখে কিন্তু বেশ হাসি ফোটাই এছাড়া আমার ভাই বোনদের যখন ফলাফল বেরিয়েছিল তখনও কিন্তু বেশ আনন্দিত করেছিল আমাকে সেই মুহূর্তগুলো বেশ আমার জন্য শুভ এছাড়া আমার ভাই বোনদের যে জন্মদিন বা আমার দাদার বিয়ে বা আমার দাদার ছেলেদের যেসব শুভ দিনগুলি রয়েছে প্রত্যেকটি দিনই কিন্তু আমাকে শুভ দিন হিসেবে একটা একটা করে দিন তৈরি করে দেয় আমার জীবনের সেভাবে শুভদিন এখনো আসেনি আমি প্রত্যেকের শুভ দিনগুলোকে নিয়েই আমার শুভ দিনের কথা আমি জানাতে চাই আর একদম সামনে যে শুভ দিনটি পেরোলো সেদিনেও আমার দাদার বিয়ে ছিল সেই শুভ দিনটি কিন্তু বলার নয় আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি সবার সাথে এবং ভীষণভাবে উদযাপন করেছি সেই দিনটি এই দিনটি কিন্তু সারা জীবন আমার মনে থাকবে